হ্যাঁ মানসী বলছিস হ্যাঁ আচ্ছা শোন না বলছি কালকে শ্রাবন্তী কোচিং সেন্টার পড়তে গিয়েছিলিস তুই ও আচ্ছা আসলে কালকে দেখ না একটা প্রবলেমে ফেঁসে গিয়েছিলাম ওই জন্য আর কালকে যেতে পারি নি তো কালকে কী কী করালো রে স্যার ক্লাসে ও আচ্ছা

হ্যাঁ আমার লাগবে তো তুই আমাকে কি হোয়াটসঅ্যাপে সব পাঠাতে পারবি নাকি পরের দিন গেলে ফটো তুলে নেবো কোনটা আর কি পরের দিন কি স্যার কি লেখাবে বলেছে তাহলে নয় আমাকে কিন্তু আজই দিতে হবে নালে পরের দিন যদি না লেখাই তাহলে আমি পরের দিন নিয়ে নিতে পারবো

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ও তাহলে কটা থেকে পড়াবে বললো পরের দিন ওই টাইমেই আসবে ও আচ্ছা আচ্ছা আর আগের ব্যাচ দুটো ব্যাচ এক সাথে পড়াবে নাকি শুধু আমাদের ব্যাচটা পড়াবে আমাদের ব্যাচটা ও তাহলে কটার সময় যাবি ওই ওই টাইমেই যাবি না কি একটু আগে যাবি তাহলে একটু আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে চল হ্যাঁ টাটা হ্যাঁ